পূর্ব মেদিনীপুর জেলার প্রাকৃতিক সম্পদগুলি জল বন খনিজ দূষণ ইত্যাদি এইগুলি অনেক পূর্ব মেদিনীপুরে অনেক কিছুই যেমন ভালো দিকও আছে তেমন খারাপ দিকও আছে জল আমরা সাধারণত পুকুর কুয়ো সাবমার্সেল কল ইত্যাদি থেকে জল পরিবহন করি বনে বনে পূর্ব মেদিনীপুর জেলার বনে আমরা সাধারণত কিছু পশুও দেখতে পাই যেমন কিছু পাখি এমন অনেক পাখি যেগুলো হয়তো আমরা কোনওদিন দেখিনি হরিণ দেখতে পাওয়া যায় বাঘ দেখতে পাওয়া যায় সিংহ কী মাঝেমধ্যে শুনেছি হয়তো দেখা যায় এই জিনিসগুলি আমরা পূর্ব মেদিনীপুর জেলার বনে লক্ষ্য করতে পারি খনিজ সম্পদ খনিজ সম্পদ আমরা আমাদের পরিবেশের জন্য অনেক যেমন যেমন ভালো দিকও আছে তেমন খারাপ দিকও আছে কয়লা আমাদের খনিজ সম্পদের মধ্যে একটি দূষণ পরিবেশে অনেক দূষণ ঘটাচ্ছে যেগুলি যেগুলি পরিবেশের পরিবেশে খুব একটি চ্যালেঞ্জ কারী জিনিস পরিবেশ দূষণের ফলে আমাদের অনেক ক্ষতি হচ্ছে গাড়ির ধোঁয়া কলকারখানার ধোঁয়া যেগুলি আমাদের পরিবেশকে দূষিত করছে এই যে এই এই উৎসগুলি এই সম্পদ এই উৎসগুলি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার চ্যালেঞ্জিং ব্যাপার আমাদের আশেপাশে স্বাস্থ্যে অনেক পরিবর্তন হচ্ছে এই জলের কারণে এই জলে আমরা অনেক আগে বর্তমানে এখন খুব ভালো নেই অনেক মানুষ কারণ এই জল অনেকে ভালো শরীরের অনেক ক্ষতি হচ্ছে এই জল আমাদের শরীরে ভালো মিশে যাচ্ছে না কারণ জলে এখন অনেক কিছু আয়রন দেখা যাচ্ছে যেইগুলি আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর ব্যাপার আমাদের জেলা পৌরসভার এলাকা সব সময় পরিষ্কার থাকে না এই জন্য একটি বাজে পরিবেশ সৃষ্টি হয়